এখন মানুষের শরীরে রক্ত কথা বলে জাত কথা বলে না তাই জেলেই হোক ব্রাহ্মণই হোক শুদ্রই হোক কোনো মানুষেরই জাত কথা বলে না কারণ আমাদের বাড়ির পাশে জেলে থাকে তারা কিন্তু প্রকৃত ভদ্র ভালো মানুষ তারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পরে তারা মানুষকে সাহায্য করতে জানে কারণ তারা জেলে হলেও তারা কিন্তু ভদ্র সভ্য সাংসারিক দিক থেকেও সুস্থ সবদিক থেকেও তাদের ছেলেমেয়ে আজকে উচ্চশিক্ষিত তাদের ছেলে মেয়েরা বাইরে চাকরি করছে ভালোভাবে পড়াশুনা করছে তাদের উৎসব তারা যখন মাছ ধরতে যায় সমুদ্রে নদীতে পুকুরে তখন তারা গঙ্গাদেবীকে ডাকে গঙ্গাদেবীর পূজা করে ঘাটে গঙ্গাদেবীর পুজো করে ঘাটু পূজা করে এইসব জেলেদের অনুষ্ঠান উৎসব লেগেই থাকে